হ্যাঁ দাদা আপনার দোকানে সবজি আছে আচ্ছা কী কী সবজি আছে শুনুন না আমাদের বাড়িতে না একজন অসুস্থ রুগী আছে যে বহু দিন জ্বরে ভুগছিলো সে এখন ঠিক হয়ে গেছে কিন্তু শরীর খুব দুর্বল হয়ে গেছে তাকে কী খাওয়ানো যায় বলুন তো আচ্ছা তা পালং শাক বাজারের পালং শাক তো তেঁতো লাগে আপনার কি পালং শাকটা তেঁতো লাগবে কেমন দাম আছে পালং শাকের আপনার দোকানে ও আচ্ছা ঠিক আছে বলছি ওটা কি ফ্রিজে স্টোর করে রাখা যায় কি বেশি করে কিনে ও তাহলে রোজ পালং শাক খাওয়াবো অনেক রকম সবজি ওকে খাওয়ানো যাবে তা কী ওকে ডাক্তার বলেছিলো স্যুপ খাওয়াতে তা কী করবো তরকারি খাওয়াবো না স্যুপ খাওয়াবো এসব সবজিগুলো আপনার কাছে আছে তো আচ্ছা তাহলে দামটা একটু কমান না আপনার কাছ থেকে তাহলে অনেক কটাই সবজি নেবো আমি আচ্ছা গেলে আপনার ক্ষেতের থেকে টাটকা সবজি তুলে দেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দামটা একটু কমাবেন হ্যাঁ আচ্ছা দাদা ঠিক আছে